আমি কিছু দিন আগে একটি অ্যামাজনে তেল অর্ডার দিয়েছিলাম সেই তেলটি হঠাৎ করে আমি অডারটি ক্যানসেল করতে চাই এবং তার তে যে আমার টাকা কেটেছিল সে টাকাটাও আমি ক্যাশব্যাক পেতে চাই এই অর্ডারের অনুরোধে আমি এই সংস্থাকে জানাচ্ছি যেন তাড়াতাড়ি খুব সহজের মধ্যেই এই অর্ডারটি ক্যানসেল করা হয় এবং টাকাটি আমার অ্যাকাউন্টে দেওয়া হয় ফেরত হিসাবে